সরকারি সংস্থা বা অলাভজনক সংস্থাগুলি আমাদের রাজ্যে কিছু কিছু জায়গায় এন জি ও বা সরকারি সহায়তার দ্বারা আমাদের এখানের ছোটো ছোটো প্রতিভা বা খেলোয়াড়দের এখান থেকে নিয়ে বড় মাঠে খেলার সুযোগ করে দিচ্ছে এর ফলে আমাদের এখানে ছোটো ছোটো মাঠে খেলা যেই খেলোয়াড় ক্রিকেট বা ফুটবল হকি বা ভলিবল এই সব খেলাগুলো এখানের প্রতিভা হিসেবে বড় বড় স্টেডিয়ামে বা বড় বড় জায়গায় খেলতে যেতে সুযোগ পাচ্ছে তার ফলে আমার মনে হয় সরকারি সহযোগিতা ছাড়া এইটা সম্পন্ন ছিল না বা এটা সম্ভব হতো না তার জন্য আমি সরকারি বা সরকারি সহায়তা এজেন্সিও সহায়তাকে বলছি জানাতে চাই যে আমরা এখানের ছোটো ছোটো গ্রামীণ অঞ্চলে যে এন জি ও করা হয়েছে তার মধ্যই আরও এন জি ও আলাদা আলাদা ছোটো ছোটো গ্রামীণ অঞ্চলে করা হোক যাতে সেখানকারও ছোটো ছোটো প্রতিভা বা খেলোয়াড়রা বড় শহরে খেলার সুযোগ পায় এবং তারা বড় বড় স্টেডিয়ামে খেলার সুযোগ পেতে থাকে